ভবিষ্যতে দাঁড়িয়ে ফটোগ্রাফি একটা ভালো কেরিয়ার অপশন হয়ে উঠতে পারে আমি তাকে একটাই পরামর্শ দেবো যে যদি সে শখ বা পেশা হিসেবে নেয় তো এটা কোনো ভুল নেই সে অবশ্যই নিতে পারে শখ বা পেশা হিসেবে কারণ এখন ফটোগ্রাফি এতটাই এগিয়ে গিয়েছে যে সবাই এই ফটোগ্রাফির মধ্যে আসতে চাইছে এবং শিখতে চাইছে কারণ ফটোগ্রাফি একটা নেশার মতন একটা শেখার কিছু জিনিস রয়েছে এই ফটোগ্রাফির মধ্যে যে সমস্ত মানুষ এই ফটোগ্রাফিতে ইন্টরেস্ট রয়েছে তারা আরও কিছু আরও বেশি কিছু জানার জন্য বিভিন্ন ইন্সটিটিউশনে ভর্তি হচ্ছে এবং আরা তারা আরও জানছে এবং এই জেনে তারা আর তাদের ভবিষ্যতটাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে কারণ এই আজকের দিনে ফটোগ্রাফি একটা বিশাল পরিমাণে না মানে ভালো একটা ভবিষ্যৎ হতে চলেছে ফটোগ্রাফিটা জানা এবং শেখা খুবই একটা প্রয়োজনীয় জিনিস মনে হয় আমি তাকে একটাই কথা বলতে চাই যে ফটোগ্রাফি পেশা শখ হিসেবে যতই নিক না কেনো সে যদি এটাকে নিয়ে এগিয়ে যেতে চায় সে একটা ভালো পজিশনে যেতে পারবে এবং সে আরও ভালো কিছু করতে পারবে এই ফটোগ্রাফিটা নিয়ে অনেকেই সবাই বিজনেস করে কিন্তু ফটোগ্রাফির মধ্যে অনেক একটা ভালো ও শেখার জিনিস রয়েছে এবং একটা নেশার মতন রয়েছে এঁ যেটা শিখে ভবিষ্যতকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে পারবে ফটোগ্রাফি হচ্ছে একটা এমন ধরনের একটা ক্রিয়েটিভিটি ইঁ যেটা সবার মধ্যে থাকে না কিছু মানুষের মধ্যে থাকে যারা এই ফটোগ্রাফিটা করতে পারে এবং এই ফটোগ্রাফিটা যাদের মধ্যে আছে তারা আজ পর্যন্ত ও কখনও পেছনে তাকায় না তারা সামনে এগিয়ে গেছে ফটোগ্রাফিকে নিয়ে এবং ফটোগ্রাফিটাকে নিয়েই তারা থেকেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনেক কারিকুলাম হয় যেখানে ফটোগ্রাফিটা কাজে লাগে এর ফলে ফটোগ্রাফাররা সেখানে যায় এবং সে সমস্ততে অংশগ্রহণ করে এবং পেশা এবং শখ হিসাবে যতই নিক না কেনো এটা একটা ভালো ও কেরিয়ার অপশন হয়ে উঠতে পারে